হ্যাঁ এটা ট্রাভেল এজেন্সি বলছি বাসের ড্রাইভার হ্যাঁ হ্যাঁ আমাদের তো অনেকগুলো বাস আছে আমরা সব সময় পরিষেবা দিই ও জন্য কোনো প্রবলেম নেই আপনি যাবেন কোথায় আপনি কত কিলোমটার যাবেন তার উপরে নির্ভর করে তা আপনি বলুন মোটামুটি কত কিলোমিটার আপনার রাস্তা হবে তাহলে আমি সেরকমভাবে বলে দেবো আপনার পাঁচ সাত কিলোমিটারে আপনার মোটামুটি আবনারা যাবেন কত জন কুড়ি জন হ্যাঁ আমাদের আমাদের আপাতত তিরিশ ফিটের ক্যাপাসিটির বাস আছে তো আপনি প্রায় পঁয়তিরিশ হাজার টাকার মতো পড়ে যাবে

হ্যাঁ আপনার হিসাব করে বলতে হবে আমারা তো ওটা কিলোমিটারে হিসাবে নিই আমরা তো ঐভাবে হিসাব করি না আমরা ওটা কিলোমিটারে নিই কম সম বলতে এখন তো জানেন দু দিনের ব্যাপার আপনার খরচ করতে একটা তেলের খরচ করতে থাকে পাঁচশো কিলোমিটার যাবেন সিট যাতে আপনার মোটামুটি করে নেওয়া যাবে আবনি এসে কথা বলুন আমি একটু ব্যস্ত আছি ঠিক আছে আপনি আসুন তাহলে এসে কথা বলুন রাখছি তাহলে